হ্যালো হ্যাঁ বলছি বলুন কী সমস্যাটা কী বলুন

আচ্ছা এ আপনাদের আপনাদের যে ইলেকট্রিক বোর্ডটা ঠিক আছে কি আপনি সকেট খুলে মুখে জল দিয়েছেন হ্যাঁ যেতে পারবো এই সমস্ত তো দোকানে কাজ আছে সেই জন্যে যাওয়াটা এখন মুশকিল হয়ে যাচ্ছে আবার ছেলে আমার ছেলেকে একটু স্কুলে নিয়ে যেতে হবে আবার ওর মা বলে গেল আমার ছেলে তোমার ছেলেটাকে একটু স্কুলে নিয়ে যাও এই জন্য একটু দেরি হবে ম্যাডাম যাবো কিন্তু আপনি এক কাজ করুন ওই সকেটটা খুলুন সকেটটা খুলে দু মগ জল ওর মুখে দিন দিয়ে সুইচটা দেবেন মুখটা ওর চেপে ধরে থাকবেন টিপে ধরে সুইচটা দেবেন সুইচটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে থাকবেন তারপর ধীরে ধীরে ছাড়বেন দেখবেন আপনি অটোমেটিক জল উঠে যাচ্ছে আর জল না উঠলে আমাকে ফোন করবেন তখন আমি আমি গে গেলে সেই দুপুর বেলায় যাবো হ্যাঁ করে দেখুন তো